ছোটোবেলা থেকেই ইতিহাস শুনতে ও ইতিহাস পড়তে খুবই ভালো লাগত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টাও করতাম কত কিছু এই ইতিহাসের গল্পগুলো যেন সত্যিই মন ছুঁয়ে যায় সত্যিকারের ঘটনা বলে মনে হয় যেন মনে হয় আজও চোখের কাছে জীবন্ত এই রকমই একটি গল্পের কথা আমি শোনাচ্ছি সিরাজ উদ্দৌলা আরে স্বাধীন নবাব ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা এবং তার নির্মম মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নেসা একমাত্র মেয়ে জোহরাকে নিয়ে খুব কষ্টেই দিন কাটাচ্ছিলেন এই সময় মীরজাফরের ছেলে মিরন অনেকবার লুৎফুন্নেসাকে তার বিবাহের প্রস্তাব দেন এবং খুব সুখে রাখার জন্য অনেকবার অনেক আবেদন জানায় কিন্তু সিরাজ বেগম তা একেবারেই সম্মত হন না এবং একেবারেই তা বলে দেন যে এটা সম্ভব নয় তিনি একবার যিনি একবার হাতির পিঠে উঠেছেন তিনি কখনোই গাধার পিঠে উঠবেন না এই রকম পরিষ্কার জবাব দেন তিনি এরপর তিনি খুব কষ্ট করে জোহরাকে নিয়ে দিন কাটাতে থাকেন এবং জোহরাকে বড় করেন এবং এখন জোহরার অবস্থা কী রকম বা ওই সিরাজ উদ্দৌলার কোনো বংশধর আছে কি না সে বিষয়েই আমি বলতে চাই এই জোহরাকে বড় করে চৌদ্দ বছর বয়সে লুৎফুন্নেসা আর সিরাজ উদ্দৌলারই ভাই তার ছেলের সঙ্গে বিবাহ দেন বর্তমানে ওনারা ঢাকার বাসিন্দা এবং ঢাকায়ই সিরাজ উদ্দৌলার বংশধর রয়েছে এভাবেই তারা দিনের পর দিন অতিবাহিত করে যাচ্ছেন